আমার তেমন বেড়ানো যাওয়া হয় না তবে হ্যাঁ একবার দিঘাতে বেড়াতে গিয়েছিলাম বাড়ির সবাই মিলে গিয়েছিলাম গিয়ে দেখলাম ওখানে গিয়ে অনেক ভালো লাগল চারিদিকে জল আর জল

কী সুন্দর সুন্দর জলের যে স্রোত দেখতেও ভালো লাগছিল সবাইকে ভালো লেগেছিল আমরা যারা সবাই গিয়েছিলাম ঘরের ফ্যামিলি সবাইকে ভালো লেগেছিল কিন্তু আর একবার গিয়েছিলাম জলপাইগুড়ি সেখানে তো শুধু পাহাড় আর পাহাড় সাপের লেজের মতো মতো রাস্তাগুলো চারিদিকে গাছপালা ঘেরা কী সুন্দর পরিবেশ সেখানে যেতে খুব ভালো লেগেছিল পাহাড়ে উঠতেও ভালো কিন্তু পাহাড়ে উঠে যে নিচের দিকে যখন তাকাচ্ছি তখন আমার তো মাথা ঘুরে যাচ্ছিল আবার বমি বমি ভাব হচ্ছিল যে আমাদের বন্ধুদের সঙ্গে গিয়েছিলাম বন্ধুরাও বলছিল এখানে এলে এইরকমই হয় কিন্তু তার মধ্যে অনেক ভালো লাগছিল